আমার ফোনে অনেকগুলি অ্যাপ আছে তার মধ্যে বিশেষ কয়েকটি হলো ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টু ডু লিস্ট যদি ইউটিউবের কথা বলি তাহলে এটা আমার এন্টার এন্টারটেনমেন্ট অ্যাপ এখান থেকে আমি বিভিন্নধরণের ভিডিওজ কয়েকটি ইউটিউবার যা আমার যা যা পছন্দের তাদের কয়েকটি ভিডিওজ কয়েকটি মুভি বা তাদের মুভির বিশেষ বিশেষ কয়েকটি ফানি সিন বা কোনো হাসির ভিডিও এসব জিনিস দেখতে পাই আর এইসব জিনিস দেখেই আমার এন্টারটেনমেন্ট খুব ভালোরকমভাবে হতে পারে যদি বলি ফেসবুকের কথা তাহলে ফেসবুকে আমার অনেকগুলি ফ্রেন্ড আছে যাদের সঙ্গে আমি ম্যাসেজ করি কখনো কখনো নতুন ফ্রেন্ডস বানাই তাদের সাথে অন্যান্যরকম চ্যাট করি কথা বলি যদি বলি হোয়াটসঅ্যাপের কথা তাহলে হোয়াটসঅ্যাপেও আমি ঠিক একই কাজটা করি শুধু খুবই পার্সোনালভাবে অর্থাৎ যদি আমার স্কুলে কোনোদিনও কোনো কোনো জিনিসের দরকার পড়ল যদি আমি কোনো স্কুল যাইনি তাহলে আমার কোনো বন্ধু আমাকে সেই নোটসটা পাঠাতে পারে এই অনেকরকমের জিনিস আছে যেগুলো হোয়াটসঅ্যাপ আমাকে সাহায্য করে চতুর্থ হলো খুবই ইম্পর্ট্যান্ট টু ডু লিস্ট টু ডু লিস্টে আমি আমার সারাদিনের বিভিন্ন যে কাজগুলো করবো ভাবি সেগুলোকে লিখে রাখি অর্থাৎ যেই যেই জিনিসগুলো আমি ভেবেছিলাম করবো আর কি কি বাকি আছে আমার করার এই সমস্ত জিনিস আমি লিখে রাখি অর্থাৎ এরপরে আমাকে আর কোন কাজটা করতে হবে কি কি কাজ আমার বাকি রইল এইসব জিনিস আমি এখান থেকে জানতে পারি যেটা আমার খুবই সাহায্যের হয়